হ্যাঁ আমি এমন একটি বই পড়েছি যা প্রথমে আমার ভালো লাগেনি কিন্তু লাস্টে আমি ওটা ভালো লেগেছে সেই বইটি হল সত্যজিৎ রায়ের লেখা ব্যোমকেশ বক্সী তো এই বইটি আমার পড়তে ভালো লাগছিল কারণ ওখানে ওই পাহাড়ের অ্যাডভেঞ্চারের যে গল্পগুলো ছিল এছাড়া ওই ফেলুদা ওর যে আত্মকাহিনি ওখানটায় ছিল সেই জিনিসটাও আমার ভালো লেগেছে এ ও এছাড়াও সিন ওই বইয়েতে যে স্টোরিগুলো ছিল সেগুলোও আমার খুব ভালো লেগেছে ও ওই জন্য বইটি প্রথমে পছন্দ হয়নি কিন্তু লাস্টে বইটা পড়ে আমার ভালো লেগেছে